আমি একটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিয়েছিলাম যেটার মধ্যে কোনও প্রকার ডিসকাউন্ট থাকেনি এবং কোনও ছাড়ের কুপনও থাকেনি কিন্তু আমার কিছুক্ষণ পরেই আমার অর্ডারটি দেওয়ার কিছুক্ষণ পরের মধ্যেই ওই খাবারটির ওপরে একটা ডিসকাউন্ট দেয় আমি তখন ভাবলাম যে না আমি খাবারটা ক্যান্সেল করে অন্য একটি খাবার অর্ডার দেবো ও ওই জন্য আমি কম্পানিকে ফোন লাগালাম এবং জিজ্ঞাসা করলাম যে এ এখানে যে খাবারটি আমি অর্ডার দিয়েছিলাম সেটার মধ্যে কোনও প্রকার ডিসকাউন্ট নেই তো আমি আমার পরের অর্ডারটিতে এ ডিসকাউন্ট নিতে চাই তো আমি আমার আগের অর্ডারটি ক্যান্সেল করে দিচ্ছি তখন কম্পানি বললো না কোনও প্রকার অসুবিধা নেই হ্যাঁ আমি আপনাদের ওই যে অর্ডারটি দিয়েছিলেন আপনি সেই অর্ডারটির ওপরেই আমি ওই অফারটা লাগিয়ে দিচ্ছি এবং আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তো আমি বললাম ঠিক আছে আপনি দিয়ে দিন নয়তো আমাকে ওটা ক্যান্সেল করতে হবে এবং তার পরিবর্তে আমাকে অন্য কোনও অর্ডার দিতে হবে আর সেটা ভেবে এ আমি ভাবলাম যে এ কোনও প্রকার অর্ডার না দিয়ে ওই অর্ডারটার ওপরেই যদি এই ডিসকাউন্ট লাগানো যায় ও ওই জন্য আমি তাকে বললাম যে এ ডিসকাউন্ট লাগিয়ে দেওয়ার জন্য তখন সে জিজ্ঞাসা যে কোথা থেকে অর্ডারটা দেওয়া হয়েছিল আমি তখন বললাম যে কল্যাণীর কাছ থেকে অর্ডারটা দিয়েছি তো আমি আর পরে দেখছি যে আর একটি খাবারের মধ্যে অর্ডার দিচ্ছে মানে কুপন লাগিয়েছে যে কিছু পার্সেন্ট ছাড় দিচ্ছে তো আমি সেটাকে দেখলাম এবং আমি তারপরে সেটাকে অর্ডার করলাম এবং সেই কুপনটাকে ছাড় নেওয়ার জন্য কিছু ডিসকাউন্ট নেওয়ার জন্য আমি দ্বিতীয়বার অর্ডার করলাম না আমার প্রথমবারের যে অর্ডারটা করেছিলাম সেটার ওপরে আমি আমার ডিসকাউন্টটা লাগাতে বললাম